আমি গত দশ চার দুহাজার তেইশ তারিখে আনাড়া থেকে পুরুলিয়া আসার জন্য একটা ক্যাব বুক করি যার গাড়ি নম্বর ডাব্লিউ বি ছাপ্পান্ন কে আঠন্ন ছাব্বিশ পুরুলিয়ায় নেমে আমি আমার ফোন নিতে না পারায় আমি সেই ক্যাব চালককে ফোন ফিরিয়ে দেওয়ার জন্য কল করতে চাই